পশ্চিমবঙ্গের ভৌগোলিক অঞ্চল যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের সমভূমিই বলুন বা মালভূমিই বলুন এটি কিন্তু জল সরবরাহের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে একটি জায়গা দখল করে রেখেছে আমাদের পশ্চিমবঙ্গের যেহেতু প্রধান প্রধান হলো চাষবাসই হলো ধান হ্যাঁ তাই প্রচুর পরিমাণে সেচ ব্যবস্থাকে করে উন্নতি উন্নতি সাধন করতে হবে এবং রাজ্যের জল সরবরাহ বলতে এখন তো জল ভরো এবং জল ধরো এবং জল ভরো যে প্রকল্পগুলো শুরু হয়েছে বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আমাদের পশ্চিমবঙ্গের আওতায় এসছে তা থেকে আমরা বেশিরভাগই চাষবাসের ক্ষেত্রে জল সরবরাহের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি আছে সেগুলি আমরা ভোগ করে যাচ্ছি সেচ ব্যবস্থার ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে উন্নতি সাধন হয়েছে এবং পশ্চিমবঙ্গের ভূগোল এই সেচ ব্যবস্থাকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করেছে কারণ এটি মালভূমি সমভূমি নিম্নভূমি প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাগই ভূগোলের আওতায় পড়ে পড়ে এবং যা আমাদের জল সরবরাহ এবং সেচের ব্যবস্থা ব্যবস্থাকে যথেষ্ট পরিমাণে প্রভাবিত করেছে